কৃষিতে প্রয়োগ করা নতুন উদ্ভাবনী পদ্ধতিগুলো হলো

কিন্তু বর্তমান প্রযুক্তিবিদ্যা মানুষ আর কোদাল দিয়ে মাটি চষাতে হচ্ছে না মানুষ কী করছে উন্নত প্রযুক্তির ট্রাক্টর মহেন্দ্র সোনালিকা নানা কোম্পানি ট্রাক্টর এসে এক মন্তরেই মাটিকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে চলে যায় তাতে আমাদের চাষাবাদ খুব ভালো হয় তারপর আগে ধান হাতে করে কাটতে হতো কাস্তে দিয়ে এখন উন্নত পদ্ধতি বেরিছে ধান আর ঝাড়াই করতে হয় না একেবারে গাছে ধান থাকলেও সেই ধানকে কেটে একেবারে শুধু ধানটা বেরিয়ে যায় খড় আর আনতে হয় না তারপরে আলু আর মেয়েদেরকে বসে বসে লাগাতে হয় না মেশিনের সাহায্য উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে মেশিনে করে আলু লাগানা হয়ে যাচ্ছে বর্তমান যুগে কৃষিতে নতুন উদ্ভাবনী পদ্ধতি নানা এসেছে যাতে কৃষকরা উপকৃত হচ্ছে এবং মানুষের জলসেচে অসুবিধা আর থাকছে না যার ফলে কৃষি যেখানে যেমন জলের দরকার সেখানে ঠিক সময় মতো জলও পাচ্ছে এতে কৃষির উন্নতি খুব ভালো হচ্ছে এবং মানুষের চাষিদের এতো আর কষ্ট করতে হয় না চাষিদের কি কষ্ট করতে হয় না চাষিদের কষ্টের শেষ নেই কিন্তু তবুও অনেকটাই কম চাষিরা যা পায় তাই করে